হ্যাঁ বলুন কে বলছেন ও আচ্ছা হ্যাঁ বলুন হ্যাঁ আমি পোড়া মাটির থেকে রাজু কথা বলছি বলুন হ্যাঁ দেখুন দেখুন বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো বিভিন্ন ধরনের দামের অনুপাতে আসবে আপনি যদি পাইকারি দামে নিতে চান তো আপনাকে ফোনে তো এত কিছু বলা সম্ভব নয় আপনি আমি আপনি আমার দোকানে আসবেন বা আমার যেখানে বানানো হয় কারখানাতে ওখানে আসবেন আপনি সব জিনিসপত্র আগে ভালো করে নজর করবেন বা দেখবেন যে জিনিসপত্রে কোনো খুঁত এই সব কিছু আছে না কি তারপর আপনি পছন্দ করবেন দিয়ে আপনাকে সব কিছু দাম দাম যেমন আপনি যেরকম মাল নেবেন সেরকম আপনাকে একটা ভালো দেখে দাম করে দেওয়া হবে আপনার হ্যাঁ অবশ্যই আপনি যখন একসাথে জিনিস নেবেন আপনার দোকানেও পৌঁছে দেওয়া হবে আপনার ডেলিভারি করে দেওয়া হবে সব কিছু পৌঁছে দেওয়া হবে সেসবের কোনো আলাদা কোনো বেশি বা বাড়তি কোনো টাকা লাগবে না এসব করে দেওয়া হবে হ্যাঁ আমরাই পৌঁছে দেবো হ্যাঁ আমাদের লোকজন না আপনাকে কিছু করতে হবে না আপনাদেরকে পাইকারি দামে আমাদের দোকানেই লোকজন আছে আপনাকে একবারে আপনার দোকান পর্যন্ত পৌঁছে দেবে এই টাকার মধ্যেই এর জন্য আপনাকে বেশি করে কিছু টাকা দিতে হবে না আপনি আসুন আগে দোকানে হ্যাঁ যে যেই সব দোকানে এই সব নেয় সব সবাইকে এভাবেই দেওয়া হয় সবাইকে পৌঁছে দেওয়া হয় তাদের দোকানে বা বাড়িতে যারা ব্যবসা করছে তাদেরকে পৌঁছে দেওয়া হয় আপনিও আসুন এসে জিনিসপত্র পছন্দ করুন তারপর আপনাকেও পৌঁছে দেওয়া হবে আপনি যে কোনো সময় আসতে পারেন আমি সবসময় দোকানেই থাকি বাড়ির সাথেই দোকান তো আপনি যে কোনো সময় আসতে পারেন কোনো অসুবিধা হবে না আপনি যে কোনো সময় আসতে পারেন আচ্ছা অবশ্যই আসবেন হুম ধন্যবাদ